মাননীয় কর্ণধার ফ্লিপকার্ট সংস্থা জলপাইগুড়ি জেলা আমি আপনার সংস্থা থেকে একটি চারশো আশি টাকা মূল্যের শার্ট অর্ডার করেছিলাম যেটি আগামী পঁচিশে মার্চ আসার কথা ছিল এবং পঁচিশে মার্চ দুহাজার চব্বিশ তারিখ পেরিয়ে যাওয়ার পর সেটি ডেলিভার্ড দেখাচ্ছে কিন্তু দুঃখের বিষয় আমি পার্সেলটি এখনো হাতে পাইনি আমার টাকাও কেটে নেওয়া হয়েছে দয়া করে আপনি একটু দেখুন যে আমার অর্ডারটি কী হয়েছে বা কী সমস্যা হয়েছে যা এবং যাতে আমি আমার অর্ডারটি পেতে পারি এবং আমার টাকাটি না সমস্যা হয় তো সে তার জন্য আপনি একটু সত্বর ব্যবস্তা নেবেন এই আশা করছি